পশু হল নিরীহ নিরীহ অবলা জীব তাদের যদি আমরা সুরক্ষিত রাখি তাহলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে সেই হিসাবে পশুদের চর্চা বা বা পশুদের মানে ভরণপোষণের জন্য অনেক যত্ন নিতে হয় যেমন যদি আপনি পাম্প করেন ছাগলের পাম্প করেন সেক্ষেত্রে আপনাকে ভালো পরিকাঠামো তৈরি করতে হবে যেখানে কী আপনার আলো বাতাস ইস্ত ইত্যাদি সব ঢোকে যদি আপনি কুকুর বা আপনি ব কোনও পশু বা পশুপ্রাণীকে পোষেন তাদের ক্ষেত্রেও আপনাকে পরিচর্যা করতে হবে যেমন তাদের স্নান করানো খাওয়ানো তাদের সময়ে মেডিসিন দেওয়া এছাড়া আপনার সময়ে সময়ে খাবার পর্যাপ্ত পরিমাণে যাতে তারা ডেভলপড হতে পারে এমনকী এদিকেও খেয়াল রাখতে হবে যারা যেন তারা বেশি পরিমাণ খাবার খেয়ে না ফেলে বেশি পরিমাণ খাওয়ার ফেললে তাদ তাদের ক্ষতি হতে পারে সেই বিষয়গুলি ছোটো ছোটো বিষয়গুলি দেখতে হবে এমনকী তারা যাতে বেড়ে ওঠার উঠতে পারে তার জন্য ভালো পরিবেশ ভালো পরিবেশ এমনকী আশেপাশ অঞ্চল যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় সেই সেইদিকেও নজর রাখলে কী হয় না পশুপাখিদের বেড়ে উঠতে সুবিধা হয় পশুদের যত্ন নেওয়ার ব্যাপারে আমরা আমরা বা আমি খুবই যত্নশীলভাবে চেষ্টা করি এ জানি না ভবিষ্যতে আরো এটায় আমি উন্নত করার চেষ্টা করব এ চেষ্টা করব এমনকী আমি ব সমস্ত নাগরিক বা সমস্ত আমার মানুষজনকে একটাই রিকোয়েস্ট করে অনুরোধ করতে পারি যে তারা যেন পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পশু পশুপাখির উপর যত্ন নেন